গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা খুবই কম সেখানে শহরের তুলনায় যথেষ্ট কম গ্রামীণ এলাকায় কোনো ঘটনা ঘটলে বা বিপদ হলে তবে সেখানে মিডিয়া উপস্থিত থাকে সংবাদমাধ্যমরা উপস্থিত থেকে সেখানে সংবাদ গ্রহণ করে জনগণের মতামত নেয় সেখানকার জনগণরা খুবই সাধারণ এবং সিধাসাধা সহজ সরল তারা সেই ঘটনার বিবেচনা ও ঘটনার বর্ণনা ভালোভাবে করতে পারে না যেভাবেই করতে পারে কিন্তু সঠিক তথ্য দিয়ে সাহায্য করে সেখানকার শিক্ষাব্যবস্থা খুব একটা ভালো না হওয়ায় সাংস্কৃতিক বিনিময়ও খুব একটা ভালো হয় না সেই জন্য শিক্ষাব্যবস্থা ভালো করার জন্যও সংবাদমাধ্যমে বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কৃষিকাজটাই চলে যেখান থেকে তাদের চাষাবাদের মাধ্যমে অর্থ উপার্জন রো বা রোজগার করে এছাড়াও নাগরিকরা ওখানে খুবই ব্যস্ত থাকেন তারা কখনোই নিজেদেরকে খালি রাখেন না তারা খালি সময় একটুও রাখেন না তারা সকাল থেকে বিভিন্ন কাজের মধ্যে থাকে মেয়েরা বাড়ির কাজের মধ্যে থাকে তারপর কোনো ছোটখাটো ব্যবসা করে সেয়াম যেমন সেলাই করে বা রু রুটি বা আটা চাকি করা এইসব কাজগুলি করে আর ছেলেরা তো সকাল থেকেই চাষাবাদ করে তো চাষাবাদ হয়ে গেলে বিকেলের দিকে দোকানে বসে বা কখনো কখনো রিকশা টোটো অটো এইসব চালিয়ে নিজেদের রোজগার করে এখানকার মিডিয়ারা মাঝেমধ্যেই এখানে এসে তাদের খবর নিয়ে যায় কিন্তু এখানে কোনো অর্থনৈতিক উন্নতি দেখা যায় না কারণ মিডিয়ারা সেইভাবে সেই খবর প্রচার করেন না